আমাদের গ্রামে অনেক মন্দিরই আছে মানে আমাদের হচ্ছে কি ছোটখাটো মন্দির হলেও সেখানে সবাই প্রত্যেক দিন গিয়ে পুজো দেয় যেমন হচ্ছে দুর্গা মন্দির আছে শিব মন্দির আছে কালী মন্দির আছে রাস মন্দির আছে মানে রাস পুজো হয় কৃষ্ণ রাধিকার মন্দির হচ্ছে আছে আর এইসব মন্দিরে আমরা প্রত্যেক দিনই সবাই পুজো দেয় পুরোহিত আসেন এসে পুজো দেয় পুজো করে প্রত্যেক এতেই হয় তার পরে তো তার পরে তো তোমার আমাদের শ্রেষ্ঠ উৎসব যেহেতু দুর্গাপুজো দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো এই সমস্ত কিছু তো হয়ই আমাদের গ্রামে আর আমরা হিন্দুরা সেরকম জানি না যে আরও কোথায় কী রকম আছে তবে আমাদের কাছাকাছি অনেক বড় বড় মন্দিরের জায়গা আছে যেমন তারাপীঠ আছে কালীঘাট আছে দক্ষিণেশ্বরের মন্দির আছে এবার আর এইগুলোতে আমরাও অনেকবার গিয়েছি অনেক সময় ধরে পুজো দিয়েছি সারাদিন ধরে দেখেছি যে কীরকম পুজো অর্চনা হয় এইগুলো দেখতে খুব ভালো লাগে একদিন একদিন বেড়াতে যাওয়ার মতন করে গিয়ে সারাদিন পুজো দেওয়া উপোস করে থাকা তার পরে হচ্ছে আমরা পুজো দিতে যাই আর তার পরে মুসি মুসলমানদের তো মসজিদ আছে খ্রিস্টানদের গির্জা আছে ওনারাও ওনাদের দিন মতন নামাজ পড়ে সময় মতন আর কী কী করে আমরা সেরকম ঠিক বলতে পারব না কিন্তু হিন্দুদের মতে আমরা এইগুলো সব জানি যে কীভাবে পুজো টুজো দিতে হয় পুজো করি আমরা কীভাবে